পশ্চিমবঙ্গের ব্যবসায়িক পরিবেশ ভারতের অন্যান্য রাজ্য বা অঞ্চলের সাথে অন্যান্য রাজ্যের তুলনায় আমার অঞ্চলের ব্যবসায়িক পরিবেশ সম্পূর্ণ আলাদা বলে আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে আমাদের অঞ্চল অনেকটাই উন্নত আছে দেখা যায় যে অন্যান্য রাজ্যগুলিতে একজনের আয় কম কিন্তু সেই তুলনায় আমাদের অঞ্চলে বেশি